ভারতের সরকারি ভাষা হিন্দি ও ইংরেজি হিন্দি ভাষা অধিকাংশ সরকারি কাজে ব্যবহার করা হয় আর ইংরেজি ভাষা ব্যবহার করা হয় সরকারি কাজ এবং আইনের কাজে ভারতেরভাষাগত বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ দেশের বিভিন্ন পো রাজ্যের বিভিন্ন ভাষা উপভাষা রয়েছে তাদের মধ্যে কয়েকটি প্রধান ভাষা হলো বাংলা তামিল তেলেগু মারাঠি গুজরাটি ও মালায়ালম কন্নড় পাঞ্জাবি অসমীয়া আরও অনেক ভাষা এছাড়াও স্থানীয় ভাষা যে উপভাষা রয়েছে তা আমাদের সম্প্রদায়ের সাংস্কৃতিক অংশ এই বৈচিত্র্য ভারতের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ এটি দেশে এবং সমাজের একটি বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত হয়